হাজি রেস্টুরেন্ট হ্যাঁ আপনাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি দু প্লেট বিরিয়ানি কিনলে টেন পার্সেন্ট ছাড় আছে সেটা কি পাওয়া যাবে ঠিক আছে অর্ডারটা তাহলে বুক করে দিন তাহলে